আমার প্রিয় খেলা বলতে গেলে ক্রিকেট আমরা বেশিরভাগ ক্রিকেট খেলাটাই পছন্দ করি কারণ ক্রিকেট আমাদের খুব ভাল লাগে ক্রিকেট খেলতে তার যে বিভিন্ন ধরনের শট থাকে জিনিসগুলো ভালো ওটার দিক থেকে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় ঠিক আছে ধরুন আপনি আমি একটা ক্রিকেট খেলছি আর ক্রিকেট খেলার জন্য দরকার মিনিমাম আপনার বল ব্যাট উইকেট ঠিক আছে ভালো একটা গ্রাউন্ডের গ্রাউন্ড চাই তারপর হচ্ছে ফিল্ডার লাগবে ফিল্ডারে তাদের বল ধরে উইকেট হেলমেট যেটা মানে ক্রিকেট খেলার জন্য যেই হেলমেট লাগে সেইটা ক্রিকেটের ড্রেস বুট হাতে গ্লাভস এইগুলো যেগুলো বিভিন্ন লাগে ঠিক আছে খেলার জন্য যে ড্রেস পাওয়া যায় সেই ড্রেস এগুলো তো আমাদের মানে ক্রিকেট খেলতে লাগে না ক্রিকেট খেলার সময় এগুলো বেশি দরকার এগুলো না থাকলে ক্রিকেট খেলানো যায় না আর ক্রিকেট খেলতে গেলে এগুলো বেশি দরকার হয় ক্রিকেটে এক একটা শট থাকে যেগুলো খুবই অসাধারণ আর ও শটগুলো খেলতে যেমন কাভার ড্রাইভ কাভার ড্রাইভ শট আমাকে হেব খেলতে প্রচণ্ড ভালো লাগে কাভার ড্রাইভ শট খুবই ভালো লাগায় যেখানেই ক্রিকেট খেলা হোক মিনিমাম মানে আশেপাশে যদি কোনো জায়গায় ক্রিকেট খেলা যদি নাম শুনতে পাই শর্ট পিচ বা লং পিচ যাই খেলাই হোক আমি আগে সেখানে গিয়ে নাম দিই কারণ আমাকে ওই শর্ট পিচ লং পিচ খেলতে খুবই ভালো লাগে শক শর্ট পিচ লং পিচ খেলতে কি না ওটা খেললে কী হয় একটা শর্ট পিচ মানে হচ্ছে শুধু চার মারা আর লং পিচ মানে ছয় ঠিক আছে আপনি বড়ো বড়ো ছয় মারতে পারবেন গ্রাউন্ডে সেখানে বড়ো বড়ো জিনিস থাকবে ফিল্ডার ফিল্ডার তারা ক্যাচ ধরে ওই জন্যই ক্রিকেট খেলতে আমাদের খুব ভালো লাগে ক্রিকেট খেলা এমন একটা জিনিস প্রতিটা ছেলের নেশা ফুটবল খেলাটা অতোটা কেউ গুরুত্ব দেয় না কারণ ফুটবল ফুটবল খেলতে গেলে কী গোটা শরীর ঝা না মানে ঝাঁপাতে হয় ওটা শরীরটাকে নাচাতে হয় আর গোটা শরীরের ব্যায়াম হয় ফুটবল খেলাতে কিন্তু ক্রিকেট খেলায় আপনি দাঁড়িয়ে থেকে থেকে শুধু ব্যাটিং ওটাতেও রানিং নিতে হয় ওটাতেও শরীরের ব্যায়াম হয় ওই জন্য অনেক কিছু স্ট্রাগল করতে হয় খাবার নিয়ন্ত্রণ করতে হয় খাবার কন্ট্রোল করতে হয় ভোরবেলা উঠে আপনাকে হাঁটতে হবে ছুটতে হবে এগুলোই দরকার